হ্যালো হ্যাঁ ম্যাম আমি সুমন বলছিলাম হ্যাঁ ম্যাম ভালো আছি আপনি ভালো আছেন তো খবর আর কী এই তো চলছে মোটামুটি আর কী বলব হ্যাঁ হচ্ছে তো মোটামুটি কিন্তু আমি মানে যা দেখতে পাচ্ছি এই তো আমাদের সমাজ চলছে আর মানে অনেক দিন থেকেই তো দেখছি যে আমাদের এই দিকে মানে গ্রামের দিকে কোনো রক্তদান শিবিরও হচ্ছে না আর মানে কোনো আগে যে সব দেখতাম যে গরিবদের বস্ত্র বিতরণ করা হয় এবং গরিব দুঃখী যারা খেতে টেতে পায় না তাদেরকে সব খাওয়ানো হয় এক দিন সেই সব তো আর কিছুই দেখতে পাচ্ছি না না ব্যবস্থা তো ধরুন করবই অবশ্যই আমি ওটাই আপনাকে বলছিলাম আর কী আপনার তো সাহায্যও লাগবে একটু কারণ একা তো ধরুন করা যাবে না আর আপনি একটু বলেও দিন ওদেরকে ওরাও যেমন মানে আরো আমার সঙ্গে যারা সব আছে ওরাও যেমন আমাকে একটু মানে সাহায্য টাহায্য করে নইলে আমি তো আর একা করতে পারব না এই সব

ওটাই বলছিলাম আমি আমি ভাবছিলাম সামনেই তো সরস্বতী পুজো রয়েছে তাহলে ওই পুজো উপলক্ষেই তাহলে আমাদের এই বছর এইখানে রক্তদান শিবিরও হবে আর যারা গরিবদের অনেকে তো গরিবরা রয়েছে তাদের হাতে বস্ত্র তুলে দেব আর যারা মানে খাবার টাবার পায় না খেতে টেতে পায় না তাদের বাড়িতে চাল টাল পৌঁছে দেওয়া এই সব কাজগুলো বলছিলাম আর কী তাহলে আপনি তাহলে ওদের সাথেও একটু কথা বলে আমাকে বলবেন যে ওই দিন ওরা সবাই থাকতে পারবে কিনা

হুম হুম ঠিক আছে ঠিক আছে ম্যাম তাহলে রাখছি আর কী